পুজোর সময় তো ধরো নানান রকমের ফল যেমন আপেল কলা আঙুর বেদানা লেসপতি শশা এবং যত রকমের ফল আছে পুজোর সময় তো ওইগুলো সবই দরকার লাগে তারপর মিষ্টি যত রকমের মিষ্টি আছে মিষ্টি লাগে ভোগ বলতে খিচুড়ি এবং তার পরে ও কী বলে সিননি এগুলো তো লাগে তার পরে পাঠা বলি দেওয়া হয় আবার অনেকে দেখেছি যে মোষ বলি দেয় মাংসটা নেওয়ার জন্য এবং হি মুসলমান এটা হিন্দুদের মধ্যে যেটা বললাম ওটা যেটা হয় মুসলমানদের মধ্যে দেখেছি ঈদের সমরা মানে সিমায় আনে সিমায় এনে সুজির পায়েস ক্ষীর করে কেউ পায়েস করে কেউ ডাল বেটে হালুয়া করে কেউ পরোটা করে লুচি করে তারপর গরু কেউ গরুর মাংস কেউ মুরগির মাংস আনে বন্ধুবান্ধব যারা আছে তো এর আগেও বলেছি যে আমরা হিন্দু মুসলিম সবাই একসাথে থাকি ভালো লাগে সবার সাথে সবাই চললে ভালো লাগে হিংসাটা আর থাকে না হিন্দু মুসলমানের মধ্যে তো এই বিষয়ে দেখেছি তারা ঈদের সময় কুরবানি ঈদের সময় গরু জবাই করে যেটাকে বলা হয় কুরবানি কুরবানি দেওয়া হয় দেখেই অনেক অনেক রকম অনেক ঈদ আছে এবং রোজা এগুলো আছে এগুলো আমাদের দেওয়া হয় আবার গরুর মাংস খায় আবার মুরগি গরু দুটোই রান্না হয় খায় ওগুলো ইয়ে করে আবার তার পরে যে যার ধর্ম সে তার পালন করে সবাই তো আর সবার ধর্ম নিয়ে এ করে না কেউ আমরা কারো ধর্ম নিয়ে আমরা বাদী হয়ে দাঁড়াই না যে যার ধর্ম সে তার করে সে তার ভালো লাগে যে যার আমাদের কোনো ধর্ম হলে তারা আসে তাদের কোনো ধর্ম হলে আমরাও যাই আমাদের নিমন্ত্রণ করলে আমরাও যাই গিয়ে সে ধর্মটা এ করি তাদের সাথে থাকি খাই দাই খুব আনন্দ লাগে একসাথে করতে গেলে